মাছ ধরতে গেলে সমস্যার সম্মুখীন বলতে যারা সাগরে মাছ ধরতে যায় তিন চার দিনের জন্য যায় মাছ ধরতে তাদের জাল নিয়ে মাঝ পথে গিয়ে দেখে কোনো একটা সমস্যা যেমন জাল দিয়ে মাছ ধরেছে সেই মাছগুলো অনেক মাছ হয়ে গেল চার পাঁচ দিন মাছ ধরে রাখার একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হলে বরফের প্রয়োজন হয় সেগুলো মাছগুলো ওতে রাখা হয় কখনও কখনও দেখা যায় সাগরের মাঝখানে গিয়ে ঝোড়ো হাওয়া বিশাল একটা ঝড় সেই ঝোড়ো হাওয়াতে মাছ ধরা অসম্ভব হয়ে যায় কখনও ঘূর্ণি ঝড় কখনও বৃষ্টি কত হাওয়া কত কি না হয়ে থাকে সমুদ্রের মাঝে সমস্যার সম্মুখীন হতে হয় তবে সমুদ্রে তো কোনো যাতায়াত নেই এসব শোনার বিষয় কিন্তু যে আগে আমরা গ্রামে ছিলাম ছোটবেলায় বাবা কাকারা নদীতে মাছ ধরতে যেত এখন তো আমরা শহরেই আছি তখন আমরা বাচ্চা ছিলাম কাকাদের সঙ্গে যেতাম নদীতে ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধত্তে যেত জাল নিয়ে তবে অনেক সমস্যা এসে যায় কীরকম সমস্যা বলতে ধরো মাছ ধরতে ধরতে কোনো একটা কিছুতে বেঁধে জাল ছিঁড়ে গেল সেটা হলো আবার দেখো মাছ ধরতে যেতে ঝোড়ো হাওয়া ঘূর্ণি ঝড় বৃষ্টি বাদলা কত কি না হতে থাকে একবার আমার কাকার সঙ্গে মাছ ধরতে গিয়েছি বিশাল একটা ঝড় এমন একটা ঝড় উঠেছে ঘূর্ণি ঝড় যে নৌকাও উলটে দেওয়ার মতো আমার কাকা তো আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে কী বা হবে কী বা হবে এই বলতে বলতে বলতে বলতে কিছুক্ষণ পরে দেখলাম আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আবার ঝোড়ো হাওয়াটা বন্ধ হয়ে গেল হ্যাঁ কিন্তু ছোটবেলায় আমরা তো গ্রামাঞ্চলে থাকতাম ছোটবেলায় জালও আছে ছিপও আছে পুকুরে মাছ ধরার জন্যে কিন্তু জাল ফেললেই তো পুকুরে মাছ হয় না পুকুরে মাছ ধরতে গেলে কিছু খাদ্য দেওয়া লাগে আঁটা ভাত গুঁড়ো অনেক কিছু দেওয়া লাগে দিয়ে হয়তো জাল ফেললাম কখনও মাছ পড়ল কখনও পড়ল না কিন্তু হ্যাঁ অযথা জাল ফেললে পুকুরে পালাও থাকে পালা জড়িয়ে গিয়ে জাল টালগুলো একেবারে ছিঁড়ে তছনছ হয়ে যায় হ্যাঁ আবার ছিপও আছে ছিপ দিয়েও কখনও কখনও মাছ ধরতাম ছিপ দিয়ে যে মাছ একেবারে হয় তা না কখনও ফাতনা যায় ছিঁড়ে কখনও বড়শি যায় কেটে এই করতে করতে আমাদের মাছ ধরায় কখনও হতো কখনও হতো না এই বলে আমার বক্তব্য শেষ করলাম